হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি জন্য দরজাটা খুলতে পারছি না ঠিক আছে একটু পরেই খুলছি আচ্ছা ঠিক আছে

হোটেলে তো তিনতলা হোটেল অনেক অনেক কটাই রুম আছে তিনতালায় ফাস্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর আছে থার্ড ফ্লোর অনেক কটাই রুম আছে হ্যাঁ হ্যাঁ সব রুমই বেড পাওয়া যায় লোকজন তো হোটেলে এমনি স্বাভাবিক ভালোই হয় সব সময় লোকজন হয় হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিনই হোটেল খোলা থাকে কি কোন অসুবিধা নেই হোটেলের সিকিউরিটি এমনিই ভালো সব সবসময় সিকিউরিটি গার্ড তো আছে এ নিচেই হোটেলের পরিষেবা এমনিই ভালো না না কোনো অসুবিধা হয় না হ্যাঁ সব আছে সব রুমেই সি সি ক্যামেরা আছে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে খুলে দিয়েছি

হ্যাঁ হ্যাঁ অবশ্যই

না না কোনো অসুবিধা নেই না কেউ কিছু ভাববে না ঠিক আছে আসুন ভিতরে আচ্ছা ঠিক আছে